হ্যাঁ হ্যালো আমি ওই তো একটু বাইরে এসেছি বাইরে আছি কেন এক সপ্তাহের মাছ একবারে নিয়ে আসব অবশ্য এক সপ্তাহের মাছ অবশ্য এক সপ্তাহের মাছ একসাথে আনলে একটু সস্তাও হবে ঠিক আছে দেখি আমি যাব বাজারে আচ্ছা ঠিক আছে আমি যে কাজে এসেছি কাজটা সেরে নিই আমার অল্প সময় বাকি আছে কাজটা হয়ে গেলে আমি যাচ্ছি বাজারে গিয়ে দেখেশুনে কীরকম আছে আমি দেখি

আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে আমি তাহলে বাজারে গিয়ে বাজারে ঢুকি আগে ঢুকে মাছের কি কি মাছ আছে হ্যাঁ আর হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে আমি বাজারে যাই গিয়ে দেখে নিই দেখে তোমাকে ফোন করছি ফোন তুলে তখন বলে দিও সেই অনুযায়ী সেরকমভাবে আমি নিয়ে যাবখনে ঠিক আছে আমাকে এক সপ্তাহের মাছ তুলে নিয়ে যাচ্ছি কিন্তু তাহলে হ্যাঁ না ঠিক আছে আর সে অসুবিধা হবে না আমি বাজারে ঢুকে ফোন করব নিচ্ছি মাছগুলো ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে ওকে